ভালো কাজের জায়গায় সুযোগ পেতে আমার এলাকার তরুণদের বিভিন্ন চ্যালেঞ্জের সামনাসামনি হতে হয় যদি আমি সরকারি চাকরির কথা বলি সেক্ষেত্রে বলাই বাহুল্য যে সরকারি চাকরিতে সাফল্য অর্জন করার জন্য দরকার হয় প্রচুর পরিমাণ জ্ঞান কিন্তু সেই জ্ঞানের জন্য দরকার হয় বই এবং পড়াশুনো কিন্তু আমার এইখানকার তরুণদের সবার মধ্যে আর্থিক সচ্ছলতা থাকে না তাই তারা বই কিনতে পারে না এবং পড়াশুনোও করতে পারে না তাদের মাঝ পথে পড়াশুনো ছেড়ে দিতে হয় আবার কয়েকজন টাকা জোগাড় করে বই কেনে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে এবং পড়াশোনা করার পর তারা সরকারি চাকরিতে হয়তো বা সাফল্য অর্জন করে কিন্তু সরকারির চাকরি ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ না থাকায় তারা চাকরি পায় না এর ফলে তারা আশাহত হয় এবং আশাহত হয়ে তারা হয়তো কোম্পানির চাকরির কথা ভাবে এবং কোম্পানির চাকরি পাওয়ার জন্যও দরকার হয় খুব ভালো পরিমাণ প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের জন্য তারা কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে যায় গিয়ে সেখান থেকে প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ নেওয়ার পর তারা হয়তো চাকরির খোঁজ করে কিন্তু চাকরির খোঁজ করলেও কোম্পানি নব শিক্ষার্থীদের নিতে চায় না তারা চায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি কিন্তু নব শিক্ষার্থীদের কাছে সেই অভিজ্ঞতা থাকে না সেই অভিজ্ঞতা না থাকার কারণে তারা কোম্পানির ওই ছেলেদেরকে নিতে চায় না সেক্ষত্তে তারা আশাহত হয় এবং কয়েকজন হয়তো চাকরি পেয়ে যায় কিন্তু পশ্চিমবঙ্গে চাকরি না পাওয়ার কারণে তাদেরকে বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে থাকতে হয় সেখানের খাবার খেতে হয় এবং খুব কম পরিমাণ টাকায় অনেক বেশি পরিমাণ খাটতে হয় এর ফলে তারা অনেকটা পরিমাণ চ্যালেঞ্জের সামনাসামনি হয়